কে বলছেন হ্যাঁ বলুন

হ্যাঁ আমার একটু লোনের দরকার ছিল কিন্তু আমি ঠিকঠাক বুঝতে পারলাম না যে আপনি বলতে কী চাইলেন এক মাসের মধ্যে কতগুলো ইয়ে ট্রানজ্যাকশন করা যাবে এক পঞ্চাশ হাজারের বেশি করা যাবে না তাহলে অন্য কোনো ব্যাঙ্কে গেলে তো আমি ভালো ফেসিলিটি পাব সেখানে যদি ব্যাঙ্কের সাথে ভালো কনট্যাক্ট থাকে বা সেখানে বলে দেয় প্যান কার্ড অ্যাড করলে কিছু ক্ষেত্রে মানে পঞ্চাশ হাজারের বেশি তোলা যায় তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কে এক্সট্রা ফেসিলিটি কী আছে অ্যাকাউন্টে আপনার হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি যেভাবে বলছেন যে ব্যাঙ্ক কোনো কিছু মর্টগেজ রাখছে না কিছু ওভাবে কি ব্যাঙ্ক লোন দেয় ব্যাঙ্ক কিছু তো একটা নিচ্ছে সেই নথিটা কী বা আপনারা কী কী ডকুমেন্টস চাইছেন সেটা একটু জানলে জানালে ভালো হতো আর কি আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখছি ঠিক আছে আমি ভেবে দেখছি জানাব আপনাকে না না ঠিক আছে ঠিক আছে আমি ভেবে হ্যাঁ